হ্যাঁ সম্প্রতি আমি একটি বই পড়েছি যেটি আমার খুবই ভালো লেগেছে এবং এটি একজনের জীবন কাহিনির ওপর লেখা তার আত্মজীবনী বলা চলে বইটির লেখিকা হচ্ছেন মৈত্রেয়ী দেবী বইটির নাম ন হন্যতে এই বইয়ে লেখিকা তার নিজের বয়ঃসন্ধিকাল যৌবন থেকে শুরু করে তার বার্ধক্য পর্যন্ত যে জীবন তিনি সেই গল্প তুলে ধরেছেন এর মাঝখানে তিনি উপন্যাসটিতে তার প্রেমের যে বিষয়টি এবং তার প্রেমিককে নিয়ে তার যে দ্বন্দ্ব যে সমস্যা তিনি সমস্তটাই তুলে ধরেছেন এই বইটি আমার কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হয়েছে এবং বইটি উপন্যাসটি যতো এগিয়েছে ততই এটি আকর্ষণীয় হয়ে উঠেছে